হ্যাঁ আমি আমার রান্নাঘরটি আমি আমার শাশুড়ি মার সঙ্গেই ভাগ করে নিই কেননা যখন আমার সময় হয় না বা আমি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন তিনি আমার বাড়ির সদস্যদের জন্য রান্নাবান্না করে আমার সামনে দেয় বা আমি যখন বাড়িতে থাকি না তখনও আমাকে খাবার পরিবেশন করে দেয় বা খাওয়ায় সেই কারণেই আমার মনে হয় আমার রান্নাঘরটি ভাগ করে নেওয়াই ভালো এই কারণে আর নিজেদের চিন্তা ভাবনাটাও আমাদের দুজনের মধ্যে আমরা ভাগ করে নিই কেননা আমাদের নিজেদের চিন্তা ভাবনাটা যদি ঠিক থাকে একে অন্যের প্রতি যদি ঠিক থাকি তবেই তার করা কাজগুলো আমার ভালো লাগবে আমার করা কাজগুলো তার ভালো লাগবে এতে কোনো সমস্যা হবে না রান্না অনায়াসেই করতে পারব আর রান্না করে সেটা খাওয়াতেও পারব আর দিতেও পারব এই কারণেই শুধুমাত্র আমি আমার শাশুড়ি মার সাথে এই রান্নাঘরটা ভাগ করি অন্য কারও সাথেই নয়